বর্তমানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রযুক্তি পরিবহন শিল্পকে নানাভাবেই সাহায্য করছে যেমন বাস আগেকার দিনে কোথাও বাসে যেতে গেলে সেই কারণে বাসের যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে টিকিট আগের থেকে বুক করে রাখতে হতো এবং বর্তমানে প্রযুক্তির মাধ্যমে সেটা অনলাইনেই যে কোনো বাসের টিকিট যে কোনো জায়গায় যাওয়ার জন্য সেটা বুক করা যায় এবং সেই জায়গায় যেতে না চাইলে সেই টিকিটটা অনলাইনের মাধ্যমেই আবার ক্যান্সেল ক্যান্সেলও করানো যায় এবং যেমন রয়েছে ট্রেন আগেকার দিনে ট্রেনেও কোথাও যেতে গেলে ট্রেনের টিকিট আর ট্রেনের রেল স্টেশনে গিয়ে কাউন্টারে লাইনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হতো এবং সেটা এখন সবাই ঘরে বসেই অনলাইন অ্যাপ্সের মাধ্যমে ট্রেনের টিকিটটা বুক করতে পারে এবং সেই ট্রেনে যেতে না চাইলে সেই ট্রেনের টিকিট আবার সেখান থেকে ক্যান্সেলও করতে পারে এবং যেটা ট্রেনের লাইভ স্টেটাস মানে ট্রেন কোথায় আসছে কতক্ষণ লেটে আসবে সেটাও এখন মোবাইলের মাধ্যমে পুরোপুরি ভালোভাবেই দেখা যায় যে ট্রেন আসতে এতোক্ষণ লেট আছে বা দু ঘন্টা পরে ট্রেন আসবে এরকম নানা সমস্যার যেটা প্রযুক্তির মাধ্যমে আগের থেকেই জানা যায় যেরকম রয়েছে ফ্লাইট আগেকার দিনে ফ্লাইট কীভাবে টিকিট বুক করতে হতো হয়তো গ্রামের মানুষরা জানতোই না এবং সেটা এখন কাছাকাছি কোথাও সাইবার ক্যাফেতে গিয়ে ট্রেনের টিকিট ভালোভাবে বুক করা যায় এবং যারা একটু জানেন শোনেন বোঝেন তারা নিজেদের মোবাইল থেকে অনলাইন অ্যাপ্সের মাধ্যমে ফ্লাইটের টিকিটও বুকিং করতে পারেন এবং যেরকম রয়েছে আগেকার দিনে টোল ট্যাক্স যেটা টোলের টাকা দিতে হতো সেটাও তো ক্যাশ দিতে হতো যার কারণে অনেক দেরি হতো সেই দাঁড়াতে হতো টাকা দিতে হতো রিসিভ নিতে হতো হয়তো খুচরা থাকতো না তার জন্যে মানুষ নানা সমস্যাই পড়তো এবং যেটা গাড়িতে একটা ফাস্ট ট্যাগের স্টিকার লাগানো থাকে জাস্ট সেখান থেকে স্ক্যান হয়ে অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকাটা কেটে নেয় যার কারণে মানুষের অনেক সুবিধা হয়েছে এবং যেটা আগেকার দিনে ড্রাইভিং লাইসেন্স সেটা কাছাকাছি কোনো সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করতে হতো তারপরে সেখানে খোঁজ খবর নিতে হতো কবে ট্রায়াল হবে কবে এই পরীক্ষা হবে কত দিন পর লাইসেন্স পাবে যেটা এখন মানুষ তারা নিজেরাই সবাই অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতেই পারে এবং সেখান থেকেই স্ট্যাটাস চেক করতে পারে যে তার এক্সাম কবে ট্রায়াল কবে লাইসেন্স রেডি হয়েছে কি না কতো দিন পর লাইসেন্সটা হাতে পাবে তো সব কিছুই মানুষ এখন প্রযুক্তির মাধ্যমেই সব কিছুই হচ্ছে